আপনি কি হাঁ হ্যালো বলে আপনি কি পেট্রোল পাম্পের মালিক তা আপনার এখানে কোনো কাজ বাজ না এই কাজ করার জন্য বলছি ভাই বলি বেতন কী আর কতোক্ষণ কাজ সেটার জন্য আর টা টাইমটা কতোক্ষণ এগারো ঘন্টা আধ ঘন্টা না আট ঘন্টা কতো ঘন্টায় হ্যাঁ কতো টাকা একবেলা খাওয়া

আচ্ছা আচ্ছা সব কিছু ব্যবস্থা আছে থাকা থাকি থাকা আচ্ছা আচ্ছা

আচ্ছা ঠিক আছে